হ্যাঁ আমি আপনাকে অবশ্যই বলতে পারি একটি নলকূপ কীভাবে কাজ করে একটি নলকূপ কাজ করে প্রথমে নলকূপ বসাতে হয় নল বড়ো নলকূপ বলতে আমরা ডিপ টিউব টিউবওয়েলকেই বুঝি যেটা সরকার থেকে আমাদের এখানে চাষবাস করার জন্য লাগানো হয়েছে সেটা বসানোর জন্য প্রায় এক এক থেকে দেড় মাস সময় লেগেছিল সেটা বসানোর পর আমরা কারেন্টের কারেন্টের দ্বারা মটরের মাধ্যমে জল নিচ থেকে মাটির নিচ থেকে ওপরে উঠে আসে এবং সেইটার দ্বারা আমরা গ্রীষ্মকালে খরার সময় চাষবাসের জন্য সেইটারই সাহায্য সেইটার সাহায্য নিতে হয় এবং তার সাহায্যে আমরা ঘরে পানীয় জল তার সাহায্যে ঘরে পানীয় জল পাইপের মাধ্যমে আমাদের ঘরে ট্যাপ এইসবে পানীয় জল পৌঁছে দেওয়া হয় এবং মাঠে চাষের জন্য ডিপ টিউবওয়েলের ডিপ টিউবওয়েল তো আছেই সেইখান থেকে জল পাইপের মাধ্যমে জমিতে নিয়ে যাওয়া হয় এবং অন্যভাবে ডিপ টিউবওয়েল কাজ করে কোনো পুকুর ভর্তি করতে কোনো এই কোনো কুয়ো ভর্তি করতে এবং আমার আমাদের গ্রামে একটি বড় কুয়ো আছে যেখানে যেখান থেকে আগে শ্যালোর মাধ্যমে জল নেওয়া হতো কিন্তু সেই শ্যা সেই ইঁদারা এখন শুকিয়ে যায় তার জন্য সেখান থেকে এখন আর জল নে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যায় না এখন জলের উৎস হিসাবে বড়ো ডিপ টিউবওয়েলকেই ডিপ টিউবওয়েলকেই ব্যবহার করা হয় এবং তার উপরেই সবাই ভরসা করে থাকে এবং গ্রীষ্মকাল গ্রীষ্মকালে খরার সময় তার উপর ভরসা করেই লোকে চাষবাস করে